আমাদের প্রাচীন এবং মধ্যযুগের ভারতের বিখ্যাত কিছু রাজা হলেন সম্রাট অশোক আকবর বাবর শেরশাহ ইত্যাদি শাহজাহান ইত্যাদি রাজা এই সমস্ত রাজাদের সম্পর্কে আমি স্কুল সিলেবাসে পড়েছি বা ছোটবেলা থেকেও পড়েছি তাছাড়া এদের মধ্যে বিশেষ কিছু স্মৃতি আছে যেমন সম্রাট অশোকের যে ছবি সেটা আমাদের টাকার মধ্যে বা পয়সার মধ্যে দেখতে পাই অশোক চক্র হিসাবে সেটা দেওয়া থাকে আর শেরশাহ শেরশাহ তিনিও ছিলেন একজন রাজা আর শাহজাহান তিনি হলেন সপ্ত আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল তিনি আবিষ্কার করেন শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল আবিষ্কার করেছিলেন সেটা আমাদের বিশ্বের সপ্তম আশ্চর্য হিসাবে নির্মিত হয়েছিল